হ্যাঁ হ্যাঁ বলুন আমাদের গ্রুপ কিছুদিন হল চলছিলো হ্যাঁ বলছি আমাদের গ্রুপ কিছুদিন হল চলছিলো কিন্তু গ্রুপটার একটা সমস্যা দেখা দিয়েছে আমরা তাই ভাবছি নতুন করে আবার একটা গ্রুপ তৈরি করবো যাতে ওই গ্রুপটা বাদ দেওয়া যায় দিয়ে নতুনভাবে কীভাবে কী তৈরি করা যায় সেটার সম্পর্কে যদি বলেন এই কিছুজন মানুষ আছে কিছু টাকা দিতে পারছে না কেউ আবার টাইমের মধ্যে মানে সময়ের মধ্যে দিতে পারছে না আবার কিছু কিছু মানুষ আছে বলছে কেন দেব এইরকম কথা বলছে যখন হয়েছিলো তখন বলেছিলো ঠিক ঠাক সময়েই দিয়ে দেব এই নিয়েই সমস্যা হচ্ছে আর কি হুম ঠিক আছে তাহলে তাই হবে হুম হুম ঠিক আছে